হ্যাঁ আমার বাড়ির কাছে সেচ সুবিধা আছে এখানে আমাদের বাড়ির পাশে বয়ে যাওয়া একটি শিলাবতি একটি নদী যার নাম হলো শিলাবতি নদী এই নদী থেকে আমরা জল নিয়ে আমাদের সেচ সুবিধা বা সেচ করি যাতে আমাদের ফসল নির্বিঘ্নে বড় হতে পারে বা সেটা আমরা বিক্রি করে নির্ধারিত উপার্জন আমরা নিতে পারি তাছাড়াও বারো মাস এই জল না বয়ে যাওয়ার কারণে নদীতে বারো মাস জল না বয়ে যাওয়ার কারণে আমাদের কয়েকটি বছর জল সুবিধা হয়ে থাকে জলের অসুবিধা হয়ে থাকে তার ফলে আমরা আমাদের এখানে থাকা টিউবওয়েল বা সাবমারসিবেল বা মিনির জল নিয়ে আমাদের সেচ নির্ধারন করি যার ফলে আমাদের ফসল নির্বিঘ্নে উৎপাদন হয় এবং আমরা সেটা বিক্রয় করতে পারি